আমরা যেহেতু বাঙালি আমরা মিষ্টি খেতে খুব পছন্দ করি বেশিটাই পছন্দ করি তো সেগুলোর মধ্যে কিছু কিছু নাম আমি এখন তুলে ধরছি যেমন রসগোল্লা ক্ষীরকদম সীতাভোগ রাজভোগ মহিদানা সন্দেশ লাড্ডু বোঁদে জিলিপি তা ছানার জিলিপি তার লালমোহন পান্তোয়া রসমালাই বরফি কাঁচাগোল্লা মালাইচপ চমচম কালাকাঁদ গুড়ের জিলিপি চিনির জিলিপি এগুলোই আরও কিছু কিছু রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বাঙালিদের জিলিপি সন্দেশ রসগোল্লা এসব